আমার প্রিয় বাংলা শব্দ হলো মা কারণ মা শব্দটা শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে আর বাক্যাংশের মধ্যে প্রিয় হলো স্বামী বিবেকানন্দের বাণীটি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর তার কারণ সু কথাটার মধ্যে অনেক মাহাত্ম্য আছে এবং স্বামী বিবেকানন্দকে আমি খুব মানি তাই আমার এই বাক্যাংশটি খুব পছন্দের আর আমি বাংলাভাষী হিসেবে আমি যে খুব গর্ববোধ করি কারণ বাংলা ভাষা আমার মাতৃভাষা এই ভাষা নিয়ে অনেক গুণী জ্ঞানে মানুষ অনেক সাহিত্য রচনা করেছে তাই আমি বাংলা ভাষা হিসেবে গর্ববোধ করি